আমার প্রিয় মাছ হলো রুই মাছ মানুষ পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে রুই কাতলা ইলিশ তো পাওয়া যায় না নদীতে রুই কাতলা মাগু ট্যাংরা শিঙ্গি এইসব মাছ খেতে পছন্দ মোড়লা পুঁটি চাঁদপুড়া এইসব মাছ খেতে পছন্দ করে মানুষ এই মাছগুলো সাধারণত মিষ্টি জলের মাছ যার জন্য এর স্বাদ প্রায় খুব ভালো সুস্বাদু এতে হয় মিষ্টি জলের মাছ